হ্যাঁ আমি বলছি আপনি চিরন্তনের বাবা আমি চন্দ্রকোণা জিরাট হাইস্কুল থেকে বলছি আপনার ছেলের নাম চিরন্তন আচ্ছা আপনি আপনি কোথায় আছেন আচ্ছা আমি বলছিলাম যে আপনি কি একবার স্কুলে আসতে পারবেন আধঘণ্টা নাগাদ হ্যাঁ আধঘণ্টা না না না না না না না অধৈর্য্য হবেন না চিন্তা করবেন না আপনার ছেলে স্কুলেই আছে ওর একটু শরীরটা অসুস্থ ও কি আগে থেকে বাড়িতে কোনো শরীর খারাপ ওর ছিলো বাড়িতে কোনো শরীর খারাপ ছিলো আচ্ছা আচ্ছা আপনি কোনো ডাক্তার দেখিয়েছিলেন কতদিন আগে না এখন মোটামুটি ভালো আছে কতদিন আগে জ্বর হয়েছিলো ওর সপ্তাহখানেক আগে চিকিৎসা চলছে তো আচ্ছা ঠিক আছে আপনি একটু আধঘণ্টা নাগাদ আধঘণ্টা পরে একবার আসুন হঠাৎ করে ওর প্রচণ্ড রোদ গরম তো শরীরে দুর্বলতাও ছিলো আমরা এখানে লোকাল ডাক্তার দেখিয়ে নিয়েছি তো ওই হঠাৎ করে একটু মাথা ঘুরে গিয়েছিলো পড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো ছেলেরা ধরে নিয়েছে ক্লাসে আমরা শুইয়ে রেখেছি এখানে প্রাইমারি ট্রিটমেন্টও আমরা করিয়েছি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন ওর যে ওষুধপত্রগুলো আছে সেই ওষুধপত্রগুলো সঙ্গে নিয়ে আপনি একবার ধীরে সুস্থে আসবেন আপনি কটা নাগাদ আসতে পারবেন বলুন তো না ঠিক আছে আপনি মোটামোটি চারটের মধ্যে আসুন কারণ স্কুলটা ছুটি হয়ে যাওয়ার আগে আপনি পৌঁছে যান আমরা লোকালি ট্রিটমেন্ট করেছি কারণ ঠিক আছে আপনি নিশ্চিন্তে আসুন ভয় পাওয়ার কোনো কারণ নেই

ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই নার্ভাস হবেন না টেনশান করবেন না আপনার ছেলে ভালোই আছে হঠাৎ একটু মাথা ঘুরে গিয়েছিলো ওষুধগুলো আমরা একটু দেখে নিতে চাইছি এখানে আমরা একটু লোকাল ট্রিটমেন্ট করিয়েছি অতএব আপনি নিশ্চিন্তে ধীরে সুস্থে আসুন চারটের আগে ঠিক আছে

ও ওকে ওকে রাখছি হ্যাঁ